এটা কি পারিজাত হোটেল দুটো রুম বুক করার ছিল এখন কি পাওয়া যাবে সাতজন যাবো তিন চারদিনের ভেতরে এসি কি চলে হ্যাঁ লাগবে আমরা তো আটজন আছি বড় রুম হলে একসাথে থাকা হবে আর দুটো রুম নিলে ভাগ হয়ে থাকতে হবে আর কি বড় রুমের কীরকম রেট আচ্ছা আর খাট কীরকম আছে কত কীরকম পড়বে সমুদ্রর দিকেই নেবো একটু কম করলে হবে না তবু আমরা তো দুটো নেব রুম নেব না খাওয়া দাওয়ার কীরকম কী পাওয়া যাচ্ছে ভালো খাবার দাবার হলে এখানেই খাওয়া হবে বাঙালী খাবারই খাওয়া হবে হুম ঠিক আছে আর চার পাঁচ তারিখের দিকে যাব চার তারিখে রাত্রে গেলে পাঁচ তারিখে সকালে গিয়ে পৌঁছোবো তো ঠিক আছে হুম ধন্যবাদ